হ্যালো এই তো বেরোচ্ছি বেরোচ্ছি বেরোচ্ছি এই তো বেরোচ্ছি বেরোচ্ছি রেডি হচ্ছি বের হচ্ছি বেরোচ্ছি গোছাচ্ছি সব গোছানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে এই রেডি হয়ে বেরোব হ্যাঁ পড়েছি মানে চেক করছি সব নিয়েছি ওটা মিসটেক সব নিয়েছি কি চেক করছি সব জিনিসপত্র নিয়েছি নিয়েছি আরে সব নিয়েছি কি গোছাচ্ছি আরে সব সব নিয়েছি কি সেটা দেখছি ব্যাগে তা ব্যাগ তো নিয়েছি হ্যাঁ হ্যাঁ বোতল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি হ্যাঁ আসছি